আমার দেখা পাখির মধ্যে সবচেয়ে অস্বাভাবিক বা বিরল পাখি পানকৌড়ি কেননা আমি একদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ দেখলাম একটা পানকৌড়ি কোথা থেকে উড়ে আসলো পুকুরে প্রচুর মাছ থাকার কারণে সেখানে গাছের ডালপালা দেওয়া ছিলো তাদের ছাওয়া করার জন্য জলটা ঠান্ডার জন্য সেই পানকৌড়িটা এসে ওই ডালপালার উপরে বসলো কিছুক্ষণের মধ্যেই দেখলাম টুপ করে জলের তলায় ডুব দিল প্রায় আধা মিনিট পর সে জল থেকে উঠে আসলো এবং দেখলাম তার মুখে একটা মাছ জলের তলায় ডুব দিয়ে একটা পাখি যে মাছ তুলে আনলো এটা আমার কাছে সত্যিই একটা অস্বাভাবিক ব্যাপার একটা বিরল ব্যাপার